পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে নানান পার্থক্য লক্ষ্য করা যায় তাদের আমাদের এখানে আমরা যেমন খাদ্য খাই তেমন সুন্দরবন এলাকার মানুষ কি আমাদের মতো খায় তারা অন্য রকম খাদ্য খায় তারা অন্য রকম পোশাক আশাক পরে বিভিন্ন প্রান্তের মানুষেরই কথাবার্তা পোশাক পরিচ্ছদ আচার অনুষ্ঠান আমরা যা রীতিনীতি পালন করি তারা তো সেই রীতিনীতি পালন করে না নানান ভাবে নানা নীতিই তার পার্থক্য লক্ষ্য করা যায়